আমাদের গ্রামের স্থানীয় ঠাকুর হচ্ছে কালী ঠাকুর আমরা সবাই মিলে সেই পুজোটা করি আমরা সকালবেলা উঠে উপোস করে ফল কিনতে যাই মায়ের ফল কিনে এনে কেটে কুটে রাখি তারপর প্রতিমা নিয়ে আসি প্রতিম প্রতিমা আনার পর মণ্ডপটাকে ভালো করে আমরা সাজাই গোছায় ধোয়া মোছা করি দেব প্রতিমাকে আমরা মণ্ডপ আনি দিয়ে ঠাকুর মশাই আসে এসে পুজো টুজো করেন দিয়ে যজ্ঞ হয় দিয়ে যজ্ঞ হওয়ার পর সবাইকে প্রসাদ বিতরণ করে দেওয়া হয়